হ্যাঁ আমি মানুষের একটি বৃহৎ দলের জন্য একটি খাবার রান্না করেছিলাম যেটি হল দইবড়া আমি দোলের সময় আমার পরিবারের জন্য দইবড়া তৈরি করেছিলাম দইবড়া আমাদের এখানে বেশ চলিত একটি খাবার উপলক্ষ ছিল দোল এটি একটি এটি এটি চালু হওয়ার কারণ ছিল আমার ভাই আমাকে এসে এসে পরে প্রচুর জিদ করছিল দইবড়া খাবে বলে প্রথমবার চেষ্টা করেছিলাম এই দইবড়া এভাবে আমার রান্না করা চালু হয়েছিল মায়ের শরীরটাও বেশ ঠিক ছিল না তাই আমি সবার জন্য দইবড়া করেছিলাম ও এভাবে এটি চালু হয়েছিল